পুরুলিয়া জেলাতে বিনোদনের বিভিন্নরকম স্থান রয়েছে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রথমে চলে আসে আমাদের বিজ্ঞান ভবন যেখানে ছোটো থেকে বড়ো সমস্ত বয়সের মানুষরা গিয়ে নিয়ে কিছু কিছু জ্ঞানের বিষয় এবং মনরঞ্জনের বিষয়ও দেখা যেতে পারে তার মধ্যে প্রধান উদাহরণটা আমি বলবো যে ওই আমাদের বিজ্ঞান ভবন পুরুলিয়ার তার মধ্যে আবার বিভিন্নরকমের খেলাধুলার বিষয় রয়েছে বাচ্চারা গিয়ে তাদের ইচ্ছেমতো খেলতে পারে সেখানে গিয়ে তাছাড়াও আরও রয়েছে আমাদের এখানকার যে বিভিন্নরকমের রেস্তোরাঁগুলো যেখানে মানুষ তাদের অবসর সময়টুকু ভাগ করে নেয় একে অপরের মধ্যে বিভিন্ন রকমের সুস্বাদু রান্নার সাথে নিজেদেরকেও সময় দেওয়া হয় নিজেরকে একটা বিনোদনের জায়গায় নিয়ে যাওয়া হয় তাছাড়া আমাদের রয়েছে এখানের যে বিভিন্নরকমের বিভিন্ন রকমের পার্কও রয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত বলাই যেতে পারে আমাদের পুরুলিয়ার সেটা হচ্ছে সুভাষ উদ্যান তারপরে হয়েছে আমাদের এই শিশু উদ্যান রয়েছে যেখানে সকালবেলা শিশুরা এবং বড়োরাও যেখানে গিয়ে নিয়ে নিজের একটু শরীরচর্চা করতে পারেন শিশুরাও যায় তাদের মনোরঞ্জনের বিষয় হয়ে যায় একটা ক্ষেত্রে তাছাড়া আমাদের যেটা বলা যেতে পারে সিনেমা থিয়েটার বলতে রয়েছে আমাদের এখানে সেখানে মানুষ চায় যেয়ে নিয়ে তাদের সময়টুকু কাটায় পছন্দের মতো করে বিভিন্ন প্রিয় মানুষদের সাথে রয়েছে ওয়াকিং স্ট্রিট যেখানে অবসর সময়গুলি যুবক যুবতীরা যেয়ে নিয়ে তাদের মনের মতো ইচ্ছেমতো সময় সময় কাটাতে পারে সেক্ষেত্রে অনেকরকমই থেকে থাকে আর সেখানের আবার একেকটা তো পর্যটনের জায়গাতে তো টাকা পয়সার ব্যাপার চলে আসে যেখানে অর্থের ব্যাপারটাও রয়েছে যে যেখানে যেমন উদ্যানের ক্ষেত্রে সুভাষ উদ্যানের ক্ষেত্রে একটা ন্যূনতম প্রবেশমূল্য ধার্য করা হয়েছে আবার যেটা বিজ্ঞান ভবন বললাম সেখানেও একটি প্রবেশমূল্য রয়েছে যেহেতু সব সবকিছুরই তো একটা অর্থের ব্যাপার চলেই আসে সেক্ষেত্রে অর্থের দিকটাও পরোয়া করা দরকার আবার রয়েছে বিভিন্ন রকমের মাঠ রয়েছে আমাদের এখানে ফাঁকা মাঠ যেখানে মানুষরা বিভিন্ন খেলোয়াড়রা তাদের প্রভাব দেখাতে পারে তাদের হ্যাঁ চর্চা করতে পারে খেলাধুলার বিশেষ করে ফুটবল পুরুলিয়ায় ফুটবল খেলার একটা মাঠ রয়েছে রায়বাঘিনী মাঠ সেখানে ছেলেরা তাদের অভ্যাসের মাধ্যমে বিভিন্ন আমাদের পুরুলিয়া জেলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অবশ্য এই অভ্যেসটা তো দরকার এই খেলাধুলোর ক্ষেত্রে আবার রয়েছে বিভিন্নরকমের আরও বিভিন্ন নতুন নতুন তৈরি হচ্ছে আধুনিক বিভিন্ন আধুনিককে তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু সুতরাং আধুনিকতার ছোঁয়া লেগে গেছে বল বলতে পারা যেতে পারে পুরুলিয়াতেও আবার রয়েছে বিভিন্ন রকমের রেস্তোরাঁ সেখানে মানুষ যায় তাদের সময় অবসর কাটিয়ে তোলার জন্য